আমি উল বোনা শিখতে চাই কারণ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার দিদা ঠাকুমাদের তারা উল বুনে ভীষণ সুন্দর সুন্দর সোয়েটার মাফলার ইত্যাদি তৈরি করত এবং আমার দিদা এবং ঠাকুমার থেকে আমার মাও সেগুলো শিখেছে এবং আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার মাও ভীষণ সুন্দর উল দিয়ে সোয়েটার মাফলার ইত্যাদি তৈরি করতে পারে যেগুলি বাজার থেকে কিনে আনা সোয়েটার বা মাফলারের যেই সমস্ত ডিজাইন পাওয়া যায় তার থেকে অনেক বেশি সুন্দর লাগে আমার দেখতে এবং পরতেও সেই জন্য আমি নিজেই আমার মায়ের থেকে উল বোনা শিখতে চাই এবং আমি সেই উল বোনা শিখে বিভিন্ন রকম ঠাকুরের ড্রেস এবং নিজের জন্য সোয়েটার মাফলার ইত্যাদি বুনতে শিখতে চাই